আমার জেলায় জলের প্রধান উৎসগুলি হল দামোদর কংসাবতী সুবর্ণরেখা শিলাবতী টটকো কুমারী দ্বারকেশর এই নদী ছাড়াও রয়েছে একুশটা ছোট্ট ছোট্ট নদী তার মধ্যে লাঙ্গাসাই কাঁসাই নদী কারকু শোভা গোয়াই চাকা হাড়াই তসের কুয়া ওইসবের পরেও পুরুলিয়ায় জল সঞ্চয় করে রাখার উপাই করা হয়েছে বাঁধ বা দীঘিতে সেই বাঁধগুলি হল সাহেব বাঁধ রানি বাঁধ বাঁধ জমিদার বাঁধ এগুলো ছাড়াও পুরুলিয়ায় রয়েছে বহু জলাশয় তাছাড়া বর্তমানে অনেকগুলো জল ধারণ করার ড্যাম নির্মিত হয়েছে আটশোটি ড্যাম রয়েছে যেমন মুরগুমা পুটিয়ারি ড্যাম ইত্যাদি এছাড়াও গ্রামে গঞ্জে শহরে আছে পাতকুয়া এখন হাসপাতাল অনেক উন্নত লাভ করেছে অনেক চিকিৎসক আছে এখানকার হাসপাতালে রোগীরা এলে বেশীক্ষণ অপেক্ষা করতে হয় না অনেক উন্নত মানের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা হয় এখন পৌরসভার এখন রাস্তা ঘাট হাসপাতাল বিদ্যালয়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় পুরুলিয়ার প্রাকৃতিক সম্পদগুলি হল অযোধ্যা বাগমুন্ডি জয়চন্ডী পাহাড় প্রায় প্রতিদিনই পর্যটকরা এখানে বেড়াতে আসে